পশ্চিমবঙ্গে শিক্ষার গুণমান আগের তুলনায় অনেকটাই বেড়েছে কারণ আগে শুধুমাত্র বাংলার উপর জোর দেওয়া হত কিন্তু এখন ইংরেজি এবং তা সহ যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে এবং যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরেও জোর দেয়া হচ্ছে কারণ সমস্ত কিছুটাই শেখা দরকার এর উপরেই জোর দেওয়া হচ্ছে আগে সাধারণত ও অনেক স্কুল কলেজ কম ছিলো এখন সেই তুলনায় অনেক বেশি হয়েছে এবং আগে শিক্ষকের এ মানও কম ছিলো এখন শিক্ষকের এ মান অনেক বৃদ্ধি পেয়েছে এ যার কারণে আরও অনেক ভালো ও শিখতে পারছে স্টুডেন্টরা অ্যা এবং অনেক কিছু জানতে পারছে এক একটা স বিষয়ের পেছনে এক এক জনের শিক্ষককে রাখা হয়েছে যাতে সেই বিষয়টার ওপর ও ভালোভাবে জোর দেওয়া হয় এবং সেই বিষয়টাকে সবাই ভালোভাবে জানতে পারে এই কারণে এক এক জন একেকটা সাবজেক্টের ওপর এক একটা শিক্ষক নিয়োগ করা হয়েছে শিক্ষকদেরকে তাদের মান দেখে নেয়া হয়েছে যে শিক্ষকটা কতটা যোগ্যতাময় সেই দেখেই সেই সাবজেক্টটার পেছনে এ তাদেরকে রাখা হয়েছে এই কারণেই যে সমস্ত ও শিক্ষার্থীরা আছে তারা তাদের এ যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে এ তারা সেটা পড়তে পারে এবং সে সে সমস্ত ও শিক্ষকদেরকে জিজ্ঞাসাও করতে পারে যারা সেই বিষয়টার ওপর ও আগে থেকেই জানে এবং যারা আরও জানাতে সাহায্য করতে পারে এ তাদেরকে এ সাহায্য করতে পারে এই কারণে এ শিক্ষকরা তাদের ছাত্রদেরকে অনেক বেশিভাবে এ বলে যারে যাতে তারা আরও ভালো ও ভাবে জানতে পারে এবং আরও শিখতে পারে